হ্যাঁ বলুন ম্যাডাম কী জানতে চান হ্যাঁ একদম একদম হ্যাঁ হ্যাঁ একদম সঠিক শুনেছেন এইখানে আমাদের এলাকায় যত বিয়েবাড়ি বিভিন্ন অনুষ্ঠান অন্নপ্রাশন সমস্ত কাজকর্ম মানুষজন আমার কাছ থেকে আমার দর্জি দোকান থেকেই করে নিয়ে যায় বলুন আপনি কী ধরনের পরিষেবা চান হুম হুম এই এলাকায় এই বেশী দেরি নেই যখন তাহলে কাজটা তাড়াতাড়ি করতে হবে তো আপনার কাজটাকে আমি গুরুত্ব দিয়ে খুব তাড়াতাড়ি কাজটা করে দেবো অসুবিধা নেই আর তো আপনার বোনকে প্রথমেই অভিনন্দন জানাই যে বিয়ে লেগে গিয়েছে খুব ভালো কথা তো আপনি হচ্ছে আপনার বোনকে তো নিয়ে আসবেন না হলে তো কীভাবে মাপ টাপ নিতে হবে তো বোনকে নিয়ে আসুন একদিন আর যদিও ব্যস্ততার মধ্যে থাকেন অসুবিধা নেই কারণ বিয়েবাড়ি বুঝতেই পারছি আপনারা একটু ব্যস্ত থাকবেন বিভিন্ন কেনাকাটা এইসব রয়েছে তা যদি চান আমি তাহলে আমার দোকান থেকে দর্জি পাঠিয়ে বোনের কাছ থেকে মাপটা নিয়ে চলে আসবে আপনার বাড়ি গিয়ে অসুবিধা না থাকলে

আচ্ছা ঠিক না না তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের দোকানে ভালো ভালো দর্জি রয়েছে অনেক অনেক দর্জি রয়েছে গুরুত্ব দিয়ে ঠিক করে দেবে কিন্তু আর একটা কথা হচ্ছে বলছি আমনার বোনের জন্যই কি লাগবে বা আর বিয়েবাড়ির কারো কিছু লাগবে কি কাটিয়ে দেবো বলুন

হ্যাঁ হ্যাঁ সব সমস্তরকমের ডিজাইন আমরা দক্ষ কারিগর দ্বারা এখানে কাজ করে থাকি কোনো অসুবিধা নেই আপনি যেটা যেই যেই ডিজাইনটা চাইবেন সেইটাই আমরা বসে থেকে করে দিয়ে করে দেবো আপনাকে শাড়ি শাড়ির সমস্ত ডিজাইন হয়ে যাবে আপনি যেটা চান হুম হ্যাঁ আপনার বোন দরকার হলে আপনার বোন যেই ডিজাইনের ছবি দেখেছে ওই ছবিটা নিয়ে চলে আসবেন আমরা ওইটাই কাটিয়ে দেবো আপনার বোনকে কারণ বিয়ে তো একবারই হয় না সব বিয়ে তো বারবার হয় না তাই আপনার বোনের পছন্দটাই পছন্দ যেরকম বলবেন সেরকম আমরা করে দেবো

হ্যাঁ দোকান সবসময় ঠিক আছে দোকান সবসময়ই খোলা থাকে যখন খুশি আসুন আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ